হ্যাঁ বলুন আচ্ছা কেক সম্বন্ধে তাই তো তো আপনি বলুন কীরকম কেক নেবেন আচ্ছা দু পাউন্ডের কেক অন্তত পাঁচশো টাকার মধ্যেই পড়বে এই পাঁচশো টাকার থেকে আর কত কমাবো বলুন সাড়ে চারশো আচ্ছা আপনি কি ফ্লেবারের কেক নেবে বলুন তাহলে চকলেট ফ্লেবারের দাম তো একটু বেশি হয় দেখুন আমাদেরও তো অনেক খাটতে হয় বলুন তে বানাতে অনেক কিছু তো লাগে আচ্ছা দেখছি আচ্ছা একটু বলছি চারশো তিরিশ ওর চেয়ে বেশি কমানো যাবে না আচ্ছা হুম কোনো নাম লিখতে হবে কি আচ্ছা ঠিক আছে